হ্যাঁ বলুন হ্যাঁ আমাদের স্টল সম্পর্কে বলতে পারবো বলুন কী জানতে চান হ্যাঁ এগরোলের ব্যবস্থা আছে দেখুন আপনি তো এখন এই ফোন করছেন আর এই সবে মাত্র আমার দোকান খোলা হয়েছে তো এতো তাড়াতাড়ির মধ্যে তো এটা মানে স্যাব আবার দিতে পারবো না এবার একটু ওয়েট করুন আপনি বলছেন যখন আমরা অবশ্যই দিতে পারবো তো এগরোলের সাথে আর কী কী চাই একটু বলুন হ্যাঁ আজকে সন্ধ্যের মধ্যে কটায় টাইমটা একটু বলে দিন সন্ধ্যের আচ্ছা ঠিক আছে সন্ধ্যে সাতটার মধ্যে তাহলে আপনার ল হ্যাঁ না না নো নো ম্যাম নো ম্যাম সমস্ত কিছু সমস্ত কিচু ঠিকঠাকই থাকবে আপনি শুধু লোকেশানটা শেয়ার করে দিন দিয়ে একটু পাঠিয়ে মানে বাড়িতে যদি পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখেন যদি বলেন যে নিজে আসবেন তাহলে আসবেন নইলে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য লোকেশানটা শেয়ার করে দিন আমাদের ডেলিভারি বয় দিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে আপনি এই নাম্বারে অনলাইন পেমেন্ট করতে পারেন ওকে ম্যাম ওকে ম্যাম হ্যাঁ আমি বুঝতে পারছি ঠিক আছে হ্যাঁ আমি একটু